ভারতে বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগে বাংলা ভাষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বাঙালী জাতি নিজের রক্ত দিয়ে সারা বিশ্বকে শিখিয়েছেন ভাষাকে ভালবাসার মন্ত্র বিভিন্ন অঞ্চলে মানুষের সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগের ভাষা বিভিন্ন রকমেরই হয়ে থাকে বাংলার এক জায়গা থেকে যদি আমার অন্য জায়গায় যাই সেখানে এই হিন্দি ভাষা শিখতে হতো তাদেরকে কিন্তু এখন হিন্দি ও ইংরাজি ভাষায় পাশাপাশি বাংলা ভাষাকেও গুরুত্ব দেওয়া হয় যদি কখনও কেউ বাইরে থেকে ঘুরতে আসে বা ঘুরতে যায় সেখানে হিন্দি ভাষার মানুষের পাশাপাশি বাংলা ভাষায় বলতে পারা মানুষকেও দেখা যাচ্ছে শুধু সাংস্কৃতিক দিক বা যোগাযোগের দিকেই নয় বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা দিকেও উন্নতি হো লক্ষ্য করা যাচ্ছে গ্রাম বাংলায় ছোটো ছোটো শিশুদের শিক্ষা গ্রহণে যাতে অসুবিধা না হয় সেই জন্য বাংলা ভাষার মধ্যে দিয়েই তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তাই তো বাংলাতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসেবে আমরা পালন করছি